আমি পশু ভীষণ ভালোবাসি আমার বাড়িতে অনেক ধরনের ছাগল গরু ইত্যাদি আছে তো আমি তাদেরকে ভীষণ ভালোবাসি আমার বাড়িতে একটি গরু আছে তার নাম মেনি তাকে আমি ভীষণ ভালোবাসি এবং তাকে আমি বাড়ির ছোট শিশুদের মতো যত্ন করে রাখি ঠিক করে স্নান করানো বা ঠিক মতো জল দেওয়া খাওয়ার দেওয়া তার ঠিক জায়গা জায়গায় তাকে রাখা কোনোভাবে যাতে মশা না কামড়ায় বা অন্যান্য কোনো বিপদ থেকে তাকে রক্ষা করা সেগুলো আমি যথাযথ পালন করে থাকি তাছাড়া বাড়িতে কিছু ছাগলও পুষেছি তাদের ভীষণভাবে যত্ন করি